না আমি মাছ ধরতে গিয়েছি বলতে গেলে আমাদের যেহেতু পুকুর আছে সেহেতু ওরা জালআলারা আসে জাল টানতে ওরা প্রায় আটজন মতো আসে যেহেতু আমাদের পুকুরটা প্রচুর বড়ো কিন্তু জাল টানাটা বর্ষাকালের দিকে প্রচুর কষ্ট হয় কারণ পুকুরে প্রচুর জল থাকে সেই হিসাবে ওরা ওই অতো বড়ো জাল ওই আটজন মিলে অতো জলের মধ্যে টেনে নিয়ে এসে পাড়েতে তুলে মাছগুলো হাফ জলে রেখে সেই মাছগুলো আবার বাছতে হয় যেমন বড়ো মাছ হয়তো বিক্রি হবে কিন্তু ছোটো মাছগুলো তো আর বিক্রি হবে না সেগুলোকে আবার ওরা বেছে পুকুরে ফেলে দেয়া তারপর ধরুন ওরা তো খালি পায়েই ধরুন মাছ ধরতে যায় অনেকে হয়তো শামুক বা কাঁচ দিয়ে ওদের পা ফাও কেটে পা কাটে অনেক সময় বা প্রচুর শীতকাল পড়লেও ওরা যখন মাছ ধরতে আছে তখন ওই ওই ঠান্ডার মধ্যে অতোটা জলে নেবে ওরা চার পাঁচ ঘন্টা থাকে তাতে ওদেরও প্রচুর কষ্ট হয় সেইভাবে আমি দেখেছি আর আমি এমনি কোনো দিন মানে সমুদ্রের মানে ঘূর্ণি ঝড়ের মুখোমুখি হয় নি যেহেতু আমি কোনো দিন সমুদ্রের দিকে তো মাছ ধরা দেখতে যাই নি বা আমরা মাছ ধরতেও যাই নি সেই হিসাবে ঘূর্ণিঝড়ের মোকাবিলা আমাদের করতে হয় নি সেই অভিজ্ঞতাটা আমার নেই